প্রিয় বন্ধু সুরেশ আমি তোমার এলাকার সংলগ্ন স্যামসাং রেস্তোরাঁঁ থেকে বেশ কিছু খাবার ও পানীয়ের অর্ডার দিতে চাই যেগুলি আমার আগামী চৌদ্দই ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ তারিখে প্রয়োজন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি সেইগুলির খাবারের গুণগত মান রেটিংস ও রিভিউ কিছুই জানি না যেহেতু ওইগুলি তোমার বাড়ির সংলগ্ন তাই তুমি যদি দয়া করে ওই বিষয় সম্পর্কে জেনে আমাকে একটু অবগত করো তাহলে অত্যন্ত উপকৃত হব কারণ রেস্তোরাঁটি নাকি নতুন উদ্বোধন হয়েছে তাই ওখানকার খাবার কী কী পাওয়া যায় বা কীরকম ধরনের গুণমানের খাবার হবে সেই সম্পর্কে বা কোন কোন ধরনের খাবার পাওয়া যাবে সেই সম্পর্কে তুমি যদি আমাকে একটু বিশেষভাবে জানাও তাহলে আমি অত্যন্ত উপকৃত হব